বর্তমানে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ব্যবসায়িক ক্ষেত্র হ্যাঁ বিভিন্নভাবে উদ্ভাবন বা সৃজনশীলতাকে উৎসাহিত বা সমর্থন করে চলছে এর মধ্যে রয়েছে গবেষণা বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষজন অনেকটা গবেষণাভিত্তিক মনস্তাত্ত্বিক হয়ে গিয়েছে আর তার তার এটা হওয়ার প্রধান কারণ হল বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির সরকার মানুষকে উৎসাহিত করছে ব্যবসা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করার জন্য তাছাড়াও বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন রকম এত সুন্দরভাবে উন্নয়ন হয়েছে যার জন্য পশ্চিমবঙ্গের মানুষজন ব্যবসার দিকেই বেশি ঝুঁকে গিয়েছে তাছাড়া বুদ্ধিভিত্তিক সম্পত্তি রয়েছে পৈতৃক সম্পত্তি নয় এটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি হল যেহেতু নিজেদের বুদ্ধিকে খরচ করে যে সম্পত্তি বানানো হয় তাছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষজনে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধিতে অনেকটা উদ্ভাবন দেখা গিয়েছে ফলে তারা খারাপ জিনিস কেনা বাদ দিয়ে ব্র্যান্ডেড জিনিসই কিনতে চাইছে তাছাড়াও ইমেল তালিকা তারা তৈরি করতে পারছে এবং গ্রাহকদেরকে বিভিন্নভাবে আনন্দিত করতে পারছে ফলে তাদের ব্যবসায় একটু উন্নতি হচ্ছে এবং তাদের ব্যবসা যে সুন্দরভাবে চলছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনেকটা আবেদন রয়েছে